সাম্প্রতিক বছরগুলিতে ব্যবসা বাণিজ্যগুলিতে আমূলভাবে পরিবর্তন হয়েছে আমেরিকা রাশিয়া সৌদি আরবের সঙ্গে ব্যবসার পরিমাণ দশকের সেরা বৃদ্ধি পেয়েছে ভারত প্রচুর পরিমাণে ধান ও গম বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করেছে এবং এই ব্যবসা বাণিজ্য মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারের পরিবর্তে ভারতীয় রুপিতে করা হচ্ছে ফলে ভারতীয় মুদ্রা শক্তিশালী হচ্ছে ভারতের সব দোকানের ক্ষেত্রে ইন্টারনেট ব্যাঙ্কিং ও ডিজিটাল পেমেন্টসের ফলে লোকাল ব্যবসায় বৃদ্ধি পেয়েছে